হ্যাঁ আমি মনে করি স্কুলগুলিতে আরও বৃত্তিমূলক পরীক্ষা যেমন ছুতোর পাইপ লাইনের কাজ সেলাই করা হাঁস মুরগি পশুপালন এছাড়াও আরও অন্যান্য যেগুলো এখন বর্তমান যুগেতে মানুষ দের খুবই জেনে রাখা দরকার যেমন ইন্টারনেটের ব্যবহার সোশ্যাল মিডিয়ার ব্যবহার এছাড়া আরও যে সমস্ত নতুন প্রযুক্তিগত জিনিসগুলো আসছে সে সমস্ত বিষয়ে বাচ্চাদেরকে জানানো বা অবগত করার খুবই দরকার রয়েছে কারণ আজকালকার যুগে এই যুগেতে টেকনোলজি বা নতুন নতুন যে সমস্ত জিনিস আবিষ্কার হচ্ছে তাদের ব্যবহার এছাড়া অন্যান্য যে সমস্ত পারিপার্শ্বিক কাজ রয়েছে যেমন সেলাই করা বা ও অন্যান্য যে সমস্ত কাজ তো আমার মনে হয় একজন মানুষকে সব কিছুই জেনে রাখা দরকার এমনটা না শুধুমাত্র পড়াশুনাতেই ভালো হলেই হলো একটা মানুষকে পড়াশোনাতে করা সাথে সাথে অন্যান্য কাজেতেও দক্ষ হওয়া উচিত তবেই সে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে এবং সম্পূর্ণভাবে নিজের পায়ে দাঁড়াতে পারবে যেখানে তাকে অন্য কারোর উপর নির্ভর করতে হবে না এছাড়াও আজকালকার যুগে এমনটা না যে সকলেই পড়াশোনা করার পরে চাকরি করবে তো যখন তারা চাকরি ছাড়া অন্য কোনো কাজে আসবে তারা সেই সম্পর্কে যদি অবগত না হয় তাহলে তারা সে কাজটা কীভাবে করতে পারবে তাই আমার মনে হয় শিক্ষার সাথে সাথে মানুষকে অন্যান্য পারিপার্শিক যে সমস্ত কিছু আছে সেইগুলোতেও স্কুলেতেই শিখানো উচিত এবং সেই সমন্ধে তাদেরকে জানানো উচিত